আমি রয়েল ট্রাভেল থেকে একটি ক্যাব বুক করেছিলাম এবং আমি ড্ৰাইভারকে কিছু টাকা অ্যাডভান্সও করেছিলাম যে আমার এই টাইমের মধ্যে গাড়িটা আমার বাড়িতে এসে যেন পৌঁছায় তিনি বলেছিলেন ঠিক আছে আপনি অ্যাডভ্যান্স যেহেতু করেছেন আপনি যেই সময়ে বলবেন আমি সেই সময়েই পৌঁছে দেবো কিন্তু আমার হঠা ৎ একটা কারণবশত আমি সেই টাইমে গাড়িতে যেতে পারছি না বাইরে তাই আমি আপনাকে ফোন করে বলছি যেন আমার গাড়ি যে বুক করেছিলাম সেটা যেন ক্যান্সেল করা হয় এবং পরবর্তীকালে যখন আমি আবার যাবো তখন আপনার কাছেই আমি গাড়ি বুক করবো আর এই যদি ক্যাবে ক্যাবটা যেটা বুক করেছিলাম সেই ক্যাবের পয়সাটা আপনি ফেরত দেন তাহলে খুব উপকৃত হয় এবং ভালো হয় কেননা আমি তো যাচ্ছি না আর সেই কারণেই আপনাকে নিয়েও যেতে হচ্ছে না যদি আপনি আমার ক্যাবের যে পরিমাণ টাকাটা নিয়েছেন অ্যাডভ্যান্স হিসাবে সেই পরিমাণ টাকাটা যদি আমাকে ফেরত দেন আমি পরের বার আপনাকে আবার যখন বুক করবো আপনাকে আগেই অ্যাডভ্যান্স করবো